হ্যালো হ্যাঁ বলুন দাদা এই তো দাদা চলছে কোনোরকম দাদা এই মোটামুটি কালকে মার্কেট তো ধরুন বিষ্টি ফিষ্টি হচ্ছে মার্কেটও ধরুন একটুখানি হালকাই চলছে তো আজকে ভালো আছে দেখা যাক কী হয় আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা এই তো ঠিক আছে অসুবিধা নেই তা সাতদিনের মধ্যে আশা করছি হয়ে যাবে কোথায় যাবেটা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে কবে আচ্ছা আচ্ছা হবে আচ্ছা আচ্ছা ওয়ান এইট

আচ্ছা আচ্ছা আচ্ছা আর এমনি সব খবর ঠিক আছে তো কালকে ফিরলেন কালকে কালকে হিসাবগুলো দেখলেন হুম মার্কেট এখন একটুখানি খারাপ চলছে হ্যাঁ ওই আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা সেটা কোনও অসুবিধা হবে না আমি পুরোই দেবো আর ইয়ের সপ্তাখানেকের ভেতর ডেলিভারি সে ঠিক আছে কোনও অসুবিধা নেই সপ্তাখানেক হুম হুম হুম ঠিক আছে সে তো না দাদা আমি দেখছি আমি ইয়েগুলোকে বলছি স্টাফ গুলোকে যে একটুখানি তাড়াতাড়ি করে দিতে যতটা সম্ভব হুম ইয়ে করে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না ম্যাটারটা একটু দেখবেন কী ম্যাটার হবে লেখাটা সেটা পাঠিয়ে দেবেন আমাকে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালই না ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে দাদা তাহলে রাখছি তাহলে